গায়কদের সবচেয়ে সাধারণ ভুল বলতে আমরা যেটা গাওয়ার সময় প্রথমেই দেখতে হবে আমাদেরকে যে কেমন ধরনের পরিবেশ আছে কোনখানে কি গান গাইতে হবে আগে সেই জায়গাটা না দেখে যদি গান শুরু করা হয় তাহলে ওখানেই প্রথমেই ওই জায়গাটা বাজে হয়ে যাবে এবং কোনোরকম কোন শ্রোতাও থাকবে না এটা একটা আর একটা হচ্ছে যে যেই গান আমি গাইছি যেই লয়ে গাইছি তার সঙ্গে নিজেকে সেই জায়গায় নিয়ে যাওয়া সেই লয়ের সঙ্গে মানিয়ে সেরকমভাবে অঙ্গ ভঙ্গি নিজের সমস্ত কিছু মানে মানসিক অবস্থাটাকেও সেই জায়গায় নিয়ে গিয়ে সেই গানটা পরিবেশন করা